হ্যাঁ দিদি হ্যাঁ দিদি বলুন কী লাগবে আচ্ছা রোগীর জন্য সবজি নেবেন হ্যাঁ বলুন আপনার দোকানে সব রকম পেয়ে যাবেন আপনাদের এখানে আমাদের যে দোকানেতে প্রত্যেক দিন সকালবেলা একদম ফ্রেশ সবজি আসে যে সবজিগুলো আমাদের লোকাল সবজি ওগুলো তো পেয়ে যাবেন তাছাড়া আমাদের এখানে হলদিয়া থেকে ট্রান্সপোর্টের সাহায্যে মাল আসছে তা আপনি যে কোনো সিজনাল সবজি বলুন যে কোনো আপনি কাশ্মীরি লাল মির্চ কাশ্মীরি লঙ্কা এখানে পেয়ে যাবেন কি ওটা তো আনাতেই হবে না না ও আমি আমি বললাম আমি আপনাকে এটা বললাম আমার যে দোকানে আপনি সব রকমের সবজি পেয়ে যাবেন আপনার যেটা চাইবেন সব রকম পেয়ে যাবেন আপনার রোগীর জন্য নেবেন তো রোগীর জন্য আপনি কাঁচকলা পেয়ে যাবেন রোগীর জন্য আপনি বিনস পেয়ে যাবেন রোগীর জন্য আপনি গাজর পেয়ে যাবেন রোগীর জন্য আপনি সজনে ডাঁটা পেয়ে যাবেন আপনি করলা পেয়ে যাবেন বলুন আপনার কী কী লাগবে বলুন কী কী লাগবে বলুন হুম পেঁপে পেঁপে কতটা লাগবে ম্যাডাম আচ্ছা তাহলে পেঁপে এক কাজ করুন পেঁপে আপনি এক কিলো নিয়ে নিন পেঁপে এক কিলো এক কিলো করে দিই ম্যাম আচ্ছা পেঁপে কোনো অসুবিধা হবে না এটা আপনি নিয়ে গিয়ে ছোটো তো এটা তো কেটে দেওয়া যাবে না এটা ছোটো দেখে দিচ্ছি আপনাকে ঠিক আছে ও পাঁচশো মতো করে দিচ্ছি তাহলে পেঁপে পাঁচশো গ্রাম আর বলুন ম্যাম ম্যাম আর বলুন দিদি কী লাগবে পেঁপে পাঁচশো গাজর গাজর পাঁচশো পাঁচশো করে দিই আচ্ছা ওই নিয়ে যান না এইগুলো কোনো অসুবিধা হবে না ওগুলো এক দুদিনেতে কোনো কিছু খারাপ হবে না আপনি নিশ্চিন্ত থাকুন ভালো কোয়ালিটির মাল আছে হ্যাঁ আপনি নিয়ে যান গাজর পাঁচশো আর বলুন দিদি হ্যাঁ আর লাউ ডাঁটা লাউ ডাঁটা লাউ ডাঁটা দেবো দিদি চারটে দিয়ে দেবো কুড়ি টাকা চারটে দিয়ে দেবো কুড়ি টাকায় হয়ে যাবে হ্যাঁ একদম ফ্রেশ আছে আজ সকালবেলা একদম কেটে নিয়ে এসেছি চারটে করে দিলাম আর বলুন দিদি আর কী নেবেন কাঁচকলা কাঁচকলা কাঁচকলা দিদি কটা নেব জোড়ায় পনেরো টাকা আছে দুটো করে দিচ্ছি কাঁচকলা দুটো আর দিদি বলুন বিনস দেবো না কি দিদি বিনস সিজনাল বিনস খুব সুন্দর বিনস আছে বিনস বিনস আড়াইশো দিদি টমেটো টমেটো খুব ভালো টমেটো আছে দিদি ঠিক আছে টমেটো পাঁচশোয় আচ্ছা আপনার এই এইটাই রিপিট হবে তো আর কোনো অ্যাড কিছু হবে না তো আচ্ছা কিন্তু ডেলিভারিটা দিতে হলে আপনাকে কিন্তু ডেলিভারিটা আমরা একদম সকালে দিতে পারব না কারণ বুঝতেই পারছেন সকালের দিকে দোকানে একটু ভিড়টা বেশি থাকে ডেলিভারিটা আপনার একটু সময় লাগবে দশটার পর দিলে হবে ঠিক আছে দিদি আমি চেষ্টা করছি দশটার মধ্যে পাঠিয়ে দেওয়ার ঠিক আছে দিদি আর আপনার এটা হচ্ছে একশো পনেরো টাকা দিদি সব মিলে

ঠিক আছে ঠিক আছে দিদি ঠিক আছে হুম